সাঁতার ছোটোবেলায় আমরা যখন আমাদের পুকুরে নামতাম তখন সাঁতার তো আমরা জানতাম না বড়োরা ধরে ধরে সাঁতার শেখাতো সে অনেক সমস্যার মধ্যে দিয়ে অনেক কষ্টের মধ্যে দিয়ে সাঁতার শেখা হয়েছে তা সাঁতার শিখে যাওয়ার পরে খুবই মজা হ্যাঁ জলে থেকে উঠতে চাইতাম না তারপরে ওখান থেকে এবার দীঘাতে বেড়াতে যাওয়া হয়েছিলো আগেই বলেছি দীঘাতে বেড়াতে গিয়ে সেখানে ওই সমুদ্রে সাঁতার কাটতে কাটতে কিছুটা দূরে চলে গিয়ে অনেক দূরেই চলেস কিছুটা না অনেকটাই দূরে চলে যা আছে গিয়ে সেখান থেকে আর ফেরা যাচ্ছে না এবারে ঢেউয়ে আরও টেনে নিয়ে যাচ্ছে বন্ধুবান্ধবরা সব ধারেই রয়ে গিয়েছে এবারে কী করে ফিরব এবারে বিপদের মধ্যে পড়ে গিয়েছি এবার ওখানে যে রেস্কিউ টিম ছিলো ওরা আবার গিয়ে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসছিলো ওই একটা বড়ো বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম দীঘাতে বেড়াতে গিয়ে